দশ তারিখে অযোধ্যা পাহাড়ে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম যেটার ভাড়া আগেই পরিবহন দপ্তরের সঙ্গে কথা হয়ে গেছিল কিন্তু পরে দেখা যাচ্ছে ড্রাইভার কেন আমার কাছ থেকে বেশি ভাড়া চাইছে